আচ্ছা আপনার এই নক্ষত্র রেস্টুরেন্টটাতে যেটা বর্ধমানের মধ্যে রয়েছে এটাতে কি আপনার আজকের স্পেশাল কি খাবার রয়েছে আজকের দিনের জন্য যেটা আপনাদের মানে প্রতিদিন বানান না তো আমাকে সেই একটা ডিশ দিন আর এই খাবারটা কি আমরা প্যাক করে ডেলিভারি বয়ের মাধ্যমে পেতে পারি তো সেটা আমাকে একটু জানান এবং আজকের স্পেশাল মেনু পেমেন্ট কত লাগবে সেটাও সম্বন্ধে একটু জানান